মেয়ের মায়েরা যেরকম মেয়েদেরকে রান্না শেখায় সেরকম ছেলেদেরকেও রান্না শেখানো উচিত এবং বড়ো বড়ো রেস্টুরেন্ট বা হোটেলেও ওখানেও শেফরা ছেলে হয় তো মহিলা ও পুরুষ দুজনারই রান্না করা শেখা উচিত এবং আমার বাড়িতে আমার বাবাও রান্না করেন অত্যন্ত সুস্বাদু ও ভালো রান্না করেন আমার বাবা চিকেন মাটন দারুণ রান্না করেন